আমার জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পুজো হয় এইসব পুজোর মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের পরিচয় পাওয়া যায় বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতি বজায় থাকে তাদের একটা পরিচয় পাওয়া যায় এইসব একটা ইতিহাসের মতো যুগ যুগ ধরে হয়ে আসছে বছরে বিভিন্ন রকম বড় বড় উৎসবও হয় যেমন বাঙালিদের দুর্গা পূজা হয় দুর্গা পূজায় বিরাট একটা আড়ম্বর সৃষ্টি হয় চারদিন ধরে একটা মহা সমারোহ হয় আবার মুসলিমদের বেলগাছিয়া শাহি জামি মসজিদে বিরাট অনুষ্ঠান হয় সেখানে সমস্ত মুসলমানরা জমায়েত হয়ে একটা বিরাট একটা উৎসব পালন করে এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন পুজো হয়